আমরা বাঙালি তাই আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি কিন্তু বাংলা ভাষারও আবার অনেক রকমের ভাষা আছে যেখানে যেমন সেখানে সেরকম আমাদের আত্মীয়রাও নানান রকমের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন কিছু কিছু জায়গায় আছে যেমন আমরা যেটাকে বলে থাকি যে যাচ্ছে তারা তখন সেখানে বলে এজে যায়েঠে আমরা যেখানে যেমন সেখানে সেরকম ভাষা প্রয়োগ করে থাকি যে মানুষটা যেই রকম ভাষা বুঝবে তাকে সেই রকম ভাষা বলে থাকি যেমন গ্রামে অনেক মানুষ বলে যাব নি খাব নি কিন্তু তাদের কাছে যখন আমি যাব না খাব না বলি তারা তখন সেইটা বুঝতে পারে কিন্তু অনেকেই যেমন কুমড়োকে আমরা বলে থাকি কুমড়ো আবার অনেকে বলে থাকে বৈতল তারা কুমড়ো বললে বুঝতে পারে না তাদেরকে বৈতল বলতে হয় আবার আমাদের কাছে এসে যখন তারা কথা বলে তারা সেই বৈতলটাকে কুমড়া বলে থাকে এইভাবে আমরা বাংলা ভাষাকে আত্মীয়দের মধ্যে আমরা অনুভূতি পকাশ করি যেমন যার যেমন ভাষা সে সেইভাবে আমরা কথা বলি যারা যখন আমাদের ভাষাটা বুঝতে পারে না তখন তাদের ভাষায় বলি আবার আমরা যখন তাদের ভাষা বুজতে পারি না তখন তারা আমাদের ভাষাতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকে এইভাবেই আমরা আত্মীয়তার অনুভূতি প্রকাশ করে থাকি